নেহা রেস্টুরেন্টে আমি একটা রোলের অর্ডার দিয়েছিলাম আপনাদের ওখানে যদি পানীয় জল এবং সফট ড্রিঙ্কস থাকে তাহলে আপনি আমাকে সিক্সটি ওয়ান বাই সি জি টি রোড বিহাইন্ড সিটি টাওয়ারে একটু পাঠিয়ে দিন